আমি মাছ ধরা শিখেছি যে বড়শি প্রথমে একটা খেজুর গাছের একটা বড়ো ডাঁটা নিলাম নিয়ে বড়শি খাঁটিয়ে তাতে দিয়ে তাতে আটা নিয়ে আটা মাখিয়ে বড়শিতে দিয়ে পুকুরে ফেল ফেলে দিলাম ফেলে দিয়ে কিছুক্ষণ থাকার পরে মাছ উঠলো মাছ ধরা শিখেছি এবং কিছুক্ষণ পরে জাল নিয়ে এসে জাল তো ফেলতে পারি না দাদা আমি এসে দুজনে এসে জালটা নিয়ে টেনে টেনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে জালটা থেকে অনেকটা দূরে টেনে নিয়ে জালটা ফেলে দিলাম ফেলে দিয়ে পা দিয়ে হাত দিয়ে ভালো করে জালের চারিদিকে আমরা চেপে নিলাম চেপে নিয়ে তারপরে যখন চেপে নেওয়া হয়ে গেল মাছটা কোথাও যেতে পারবে না এবারে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে কিছু কোমর পর্যন্ত পানিতে জালটা টেনে নিয়ে গেলাম পা দিয়ে দিয়ে দেখবো মাছটা কোথায় আছে যেই মাছটা ওখানে থাকবে যে পা দিয়ে দেখে নিলাম মাছটাই আছে এমনি ডুব মেরে হাত দিয়ে জালের ওপর থেকে হাত দিয়ে তারপর একটা তলা থেকে দিয়ে মাছটা ধরে নিয়ে উপরে দিলাম এইভাবে শিখেছি বা বড়ো বড়ো আমাদের জাল আছে সেই জালটা দুপারে লাঠি থাকে আর নিচেতে জালের কাঠিপালা লাগানো থাকে সেটা নিয়ে বাদার মাঝখানে গিয়ে দুটো লাঠি অনেক দূরে গিয়ে এপারে একটা ওপারে একটা লাঠি জালটা সোজা নিয়ে গিয়ে পুঁতে দিলাম পুঁতে দিলে মাছ পড়ল কিছুক্ষণ পর বা সকালে দিয়ে আসলাম আর সন্ধ্যেবেলা নিয়ে আসলাম দেখলাম ওতেও কিছু মাছ টাছ পড়ল নিয়ে আসি আর ক বড়োদের বড়োদের থেকে কৌশল মানে প্রথম যে জালটা ফেলা হয় প্রথম আমাদের আটা দেওয়া হয় আটা দিয়ে জালটা ফেলা হয় ফেললে মাছ মাছ ওঠে মাছ ধরা হয় তারপরে যে মাছের এক ধরনের খাবার পাওয়া যায় সেই খাবারটা রাতেরবেলা দিয়ে কিছুক্ষণ পরে জাল ফেললেও বেশ মাছ মাছও ধরতে পারি এবং যে ওই বড়শি বড়ো বড়ো বড়শি আছে ছিপ আছে বড়ো বড়ো ছিপ বলা হয় সেই ছিপের মাথায় মাঝে মাঝে আমাদের ব্যাঙ দিয়ে ব্যাঙ দেওয়া শিখিয়েছে ব্যাঙ ব্যাঙ দিলে বড়ো বড়ো শোল মাছ ওঠে অনেক বড়ো ধরনের মাছ ওঠে এবং যে আরেক ধরনের জাল আছে যে জালটা জাল বলে সেই জালটা নিয়ে অনেক সময় রাতেরবেলা ফেলা হয় ফেলে রেখে দিয়ে আসা হয় বড়োদের কাছ থেকে কৌশলটা নিয়েছে ওটা বড়ো করে দিয়ে আসা হয় জালটা এখানে একটা লাঠি বেঁধে অন্য দিকটা দুটো দুপারে জালে লাঠি বেঁধে মাঝখানে অনেক দূরে বসানো দেওয়া হয় সন্ধ্যেবেলা দেওয়া হয় সকালে সেইটা তুলে নিয়ে আসলেও মাছও মাছ পড়ে